আমি যে ফলতায় মানে কাজে যাচ্ছি প্রত্যেক দিন সেইটা হচ্ছে ম্যাজিক চড়ার কারণে আমাদের হচ্ছে গাড়ি ভাড়া অনেক কমই লাগছে পনেরো টাকা করে তিরিশ টাকা গাড়ি ভাড়া লেগে যাচ্ছে সেই টাকা নিয়ে আমরা ধরো বাড়ির রাতে খাবার জন্য কিছু কিনে আনছি বা পূজার জন্য কিছু ফলটল কিনতে পারছি এবং বাড়ির বাচ্চারা থাকলে তাদের জন্য কিছু কিনে টিনে ইয়ে খাবার টাবার কিনে নিয়ে আসতে পারছি এবং আমরা অনেকই উপকৃত এখনও আমাদের এদিকে বিশেষভাবে গাড়ি ভাড়া বাড়েনি কমই আছে সেই জন্য আমাদের অনেকটাই সাশ্রয় হয় এ আমরা অনেকটাই মানে টাকা মানে আমাদের বাঁচাতে পারি